এক চার দুহাজার তেইশ দুই চার দুহাজার তেইশ এক দুই দুহাজার বাইশ দশ তিন দুহাজার একুশ পাঁচ দুই দুহাজার কুড়ি